হ্যাঁ আমার কাছাকাছি শিল্প সরবরাহের দোকান রয়েছে এবং সে দোকানে অনেক কিছুই পাওয়া যায় না যেমন তুলি পেন খাতা পেনসিল এই সমস্ত কিছু পাওয়া যায় না এই জন্য অনেক দূর থেকে নিয়ে আসতে হয় রথ বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হয় এবং আমার কাছে কিছু উপকরণ রয়েছে যেমন তুলি খাতা পেনসিল স্কেচ আর্ট পেপার অনেক কিছুই রয়েছে যেগুলো আমার সেই ছবি আঁকতে আমাকে সাহায্য করে এবং এটা অনেক সুন্দর আমাকে লাগে ছবি আঁকতে এবং আমাকে খুবই ভালো লাগে সেই সুন্দর ড্রয়িং করতে এবং এই সুন্দর উপকরণের দ্বারা আমি অনেক সুন্দর সুন্দর আঁকতে পারি এবং এই সুন্দর উপকরেণের দিয়ে আমি এই এই শিল্প কে আমি অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং নিয়ে যেতে চাইছি এবং নিয়ে যাচ্ছি এবং আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসি এবং আমি তুলি দিয়ে ড্রয়িং করতে এবং স্কেচ এবং সেই ড্রয়িং করবার সমস্ত কিছু কিনতেও আমাকে অনেক বেশি ভালো লাগে এবং আর্ট পেপার দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে ভালোবাসি এবং জিনিস তৈরি করতে শুধু ভালোবাসি এমন নয় কিন্তু আমি সেই জিনিসগুলোকে তৈরিও করি এবং সুন্দর সুন্দরভাবে সুন্দর ভাবে আমি সেইগুলোকে তৈরি করি এবং আমি খুব সুন্দর সুন্দর বড়ো বড়ো পেন্টিং করতে পছন্দ করি এবং করি এবং আমাকে সেটা অনেক বেশি ভালো লাগে